হ্যাঁ হ্যালো আসানসোল ট্রাফিক লাইন হ্যাঁ বলুন নমস্কার আমি অরিজিৎ গোস্বামী বলছি ট্রাফিক লাইন থেকে বলুন

নিশ্চই নিশ্চই দেখুন সরকার থেকে তো পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু এবার আপনাদেরও তো সতর্ক হতে হবে সাধারণ মানুষ যদি সতর্ক না হন সরকার তো একা নিয়ম করে তা পালটাতে পারবে না সকল যদি সকলে যদি সরকারের নিয়মের সাথে না চলে তাহলে কিভাবে সেই সমস্ত নিয়ম একবারে পালন করা যাবে বলুন আমরা যথাযথ চেষ্টা করছি আমরা দৃঢ় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছি কিন্তু মানুষকেও তো সচেতন হতে হবে তারা যদি সচেতন না হয় তাহলে আমরা একা কীভাবে পারবো আমরা কয়েকজন গোষ্ঠী কতজন পুলিশ নিয়ে তো আমরা এই ট্রাফিক লাইন পুরো ট্রাফিক রুলস আমরা চেঞ্জ করতে পারবো না আমাদেরকে ট্রাফিক রুলস চেঞ্জ করতে হলে আপনাদের সহযোগিতা চাই হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয় আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি আমরা যাদের যাদেরকে এইরকম রাফ ড্রাইভিং করতে গিয়ে আমরা ধরি তাদেরকে প্রত্যেককে আমরা যথাযথ ফাইন দি জরিমানা তাদের যথাযথ জরিমানা লাগানো হয় প্রয়োজনে তাদেরকে কোর্টেও পাঠানো হয় আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব এই রাফ ড্রাইভিংটাকে কমানোর জন্য নিশ্চয় নিশ্চয় নিশ্চয় দেখুন আপনাদেরও পরিবারের লোক বেরোয় আমাদেরও পরিবারের লোক বেরোয় যদি কারোর পরিবারের সে রকম লোকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেলো যাদের ক্ষতি হয়ে গেলো তাদের ক্ষতিটা তো আর পুরণ করা যাবে না এইটা বুঝতে পারছেন তাদের ক্ষতিটা তো আমরা পুরণ করতে পারবো না আমরা যথাযথ চেষ্টা করছি আমরা অহরাত্র রোদে দাঁড়িয়ে জলে বৃষ্টিতে দাঁড়িয়ে পরে আমরা মানুষের সাহায্যের জন্য রাস্তায় সারাক্ষণ দাঁড়িয়ে থাকি আমরা যথাযথ চেষ্টা করার চেষ্টা করি যত রকমভাবে সম্ভব হয় এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোলে রাখার কিন্তু কি করবো বলুন কিছু কিছু মানুষ এমন হয় কিছু কিছু যুবক মানুষ তো হলে কিছু কিছু যুবক তারা অত্যাধিক জোরে গাড়ি চালায় রাস্তার মধ্যে এমনভাবে গাড়ি চালায় যেন মানে কিছু বলার নেই তাদেরকে আপনারাও দেখছেন আমরাও দেখছি আপনি যে কারণে আমাকে ফোন করেছেন কমপ্লেন করার জন্য কিন্তু কি করবো বলুন আমরা তো চেষ্টা করছি আমরা যথাযথ চেষ্টা করছি দেখা যাক আমরা কতদূর পারি আপনারাও টাচে থাকুন আমাদের একটু সাহায্য করুন দেখুন একার দ্বারা এইরকম কখনোই সম্ভব নয় একার দ্বারা একটা এতো বড়ো নিয়ম পালটানো সম্ভব নয় মানুষও যদি সাহায্য করে আপনারা ধরুন দেখলেন আপনারা যে রাফ ড্রাইভিং করছে আপনি গাড়ির নাম্বারটা দেখুন নাম্বারটা দেখে আপনারা আমাদের কল করুন আপনারা আমাদের জানান তারপরের যে পদক্ষেপটা নেওয়ার আমরা নেবো গাড়ি যার নামে নম্বর রেজিস্টার থাকবে তার নামে কেস যাবে ধন্যবাদ